আমার প্রিয় ফটোগ্রাফার টমাস প্যাট্রিক কের্নান যার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল কলকাতার একটি পুরনো বইয়ের দোকানে তো টমাস প্যাট্রিক কের্নান মানে ঊনিশশো নব্বইয়ের শেষ দিক থেকে তার তিনি ফিল্ম ক্যামেরায় ছবি তোলেন এবং এতদিন এই যে ডিজিটাল ক্যামেরা চলে আসার পরেও তিনি এখনো পাল্টাননি তিনি পাল্টে যাননি এবং তিনি এখনো সেই পুরনো ফিল্ম ক্যামেরায় ছবি তোলেন তার প্রথম আলাপ হয়েছিল তার সাথে একটি পুরনো বইয়ের দোকানে তিনি ওই ঊনিশশো নব্বইয়ের শেষের দিক থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বি পৃথিবীর বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়ে সেখানকার ছবি তুলবেন এবং সেগুলোকে নিজের কাছে রাখবেন তিনি অনেকটাই বাউণ্ডুলে টাইপের একজন এখন সেই কারণেই হয়তো আমার আরও বেশি প্রিয় তো নব্বইয়ের শেষের দিক থেকে তিনি যখন কলকাতায় আসেন এবং সেইগুলি একটা ছবিতে করে বিভিন্ন ছবি তোলেন সেই সময় এবং তার পরবর্তী সময় সেগুলোকে একটি বই আকারে প্রকাশ হয় এবং যতদূর সম্ভব সেই বইটার নাম ছিল মানে কলকাতা ফুল ফ্রেম বা ক্যালকাটা ফুল ফ্রেম এরকম একটি নামে তার বই প্রকাশিত হয় এবং পরবর্তী ক্ষেত্রে তিনি আমাকে অনেক ক্ষেত্রেই ইন্সপায়ার করেন কারণ তিনি কোনও সোশ্যাল মিডিয়ার মধ্যে তিনি নেই তিনি তার নিজের তোলা ছবি কোথাও পোস্ট করেন না তিনি কেবলমাত্র এই কারণেই ছবি তোলেন যাতে মানে মানে তাঁর ছবি তুলতেই জাস্ট ভালো লাগে তিনি শুধু ওটাই পারেন এবং তিনি ওটাই করতে চান উনি কাউকে দেখানোর জন্যে তোলেন না কোথাও পোস্ট করেন না হ্যাঁ এমনকি বইটিও প্রকাশ হয়েছিল শুধুমাত্র একজন প্রকাশক তার সঙ্গে অনেক বেশি জোরাজুরি করে এবং অনেক রিকোয়েস্ট করে সেই বইটি প্রকাশ করা হয়